আমি আজ থেকে তিন বছর আগে একটি জিন্স কিনেছি জিন্সটা আমি হচ্ছে একটা দুর্গা পুজোতে কিনি প্রথমত আমার জিন্স অনেক ছোটোবেলায় পরা ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে আর অনেক বছর আমি জিন্স পরি নি কিন্তু আজ তিন বছর আগে আমি একটা জিনিস নিয়েছি দুর্গা পুজোর সময় হঠাৎ করে মনে হলো যে এবছর দুর্গা পুজোতে আমি একটা জিন্স পরবো তো জিন্সটা নিই জিন্সটা নিয়ে আমার বেশ ভালো আমার হয় খুব সুন্দর ফিট হয় দেখতেও খুব সুন্দর ছিলো তো নিয়ে আসি বাড়িতে নিয়ে এসে পরি পুরো পাঁচ দিনই পুজোর পাঁচটা দিন দুর্গা পুজোর পাঁচটা দিনই আমি ওই জিন্সটা পরে কাটাই যে কোনো যে কোনো ড্রেসের সাথে সব ড্রেসের সাথে মানিয়ে যায় তো জিন্সটা যে তিন বছর আমি তিন বছরের মধ্যে তিনটে বছরেই জিন্সটা পরছি এখন পর্যন্ত জিন্সটার কোথাও ছেঁড়ে নি তো জিন্সটা খুব তাড়াতাড়ি ছেঁড়ে নি জানি কিন্তু ওই জিন্সটা পরে এতোটা কমফোর্টেবল ওটার প্রতি যে আমার এতো ভালোবাসা এসেছে যে মনে হয় যেন আরও জিন্স কিনি আরও জিন্স কিনে পরি কিন্তু আমার জিন্স খুব একটা পছন্দের নেই কিন্তু ওই জিন্সটা আমার যে কী করে এতো পছন্দ হয়ে গেল আমি বুঝতে পারি নি ওই জিন্সটার প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়ে গেছে মানে জিন্সটার যে কা মানে কাপড়ডা আছে সেই কাপড়ডাও খুব ভালো কাপড়ডা এতোটা সফট এতোটা নরম যে পরলে মনেই হবে না যে আর কী গায়ে কিছু আছে বলে তো ওই জিন্সটার প্রতি আমি ওই জিন্সটা এখনও ব্যাবহার করছি কবে ছিঁড়বে সেটাও জানি না কিন্তু জিন্সটা আমার খুব ভালো লেগেছে এরকম জিন্স আমি পরে আরও কিনবো কিনা জানি না সেই জন্য ওই জিন্সটা ছেঁড়ে নি বলে আমি এখন পর্যন্ত আর জিন্স কিনতে পারি নি তো জিন্সটা যেদিন ছিঁড়বে তারপর আমি একটা জিন্স কিনতে পারবো তো সেই জন্য ওই জিন্সটার প্রতি আমার একটা ভালো দিক রয়ে গেছে